হ্যাঁ আমি সমাজ মাধ্যমে আমার ছবি পোস্ট করি আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্সট্রাগ্রামে আমার ছবি পোস্ট করি আমাকে দেখতে ভালো লাগলে নতুন জামা কাপড় কিনলে কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি ইত্যাদিতে গেলে সেখানে ছবি তুলে আমি ছবি পোস্ট করি অনেক সময় তাদের বিচার নেওয়ার জন্যও আমি ছবি পোস্ট করি এবং আমি নিজের ছবিগুলোকে আরও আকর্ষিত করার জন্য ছবি পোস্ট করি